হ্যালো হ্যাঁ বলো কে

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আজকে একটুখানি সমস্যা ছিল ওই জন্যে যেতে পারলাম না হ্যাঁ হ্যাঁ তোমার সব কিছু কাজ টাজ ঠিকঠাক হচ্ছে বলছি ওখানে তোমার কোনো সমস্যা নেই কাজ টাজ ঠিকঠাক হচ্ছে উনি যে কি সমস্যা তৈরি করছে কী জানি কী করতে চাইছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

না না আমারও একটু কাজের সমস্যা হচ্ছে কী করে আমরা কেসটার সমস্যা সমাধান করি বলো তো স্যার এটাকে হুম হুম হুম হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ খুব সমস্যা হচ্ছে নেটওয়ার্কেের

আচ্ছা তাই তো মনে হচ্ছে আমি তো সেটাই ভাবছি তুমি কী করে করবে জানি না উনি কোনো রেসপন্সই করছেন না দেখো কী হয় হ্যাঁ হ্যাঁ যাও কালকে কোর্টে যাও আমি যাচ্ছি দেখা হবে দেখা যাক কী হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ রাখছি